হ্যাঁ কি হয়েছে হ্যাঁ আপনাকে প্রথমে একটা ফর্ম ফিল আপ করতে হবে আমি তো করতে পারবো না আপনি যদি আশেপাশের কাউকে পান তাহলে ভালো হয় আচ্ছা আপনি নিয়ে আসুন আমরা দেখছি তার সঙ্গে আপনি কিছু ডকুমেন্টস আনবেন আধার কার্ড ভোটার কার্ড আর আপনার ছবি বাচ্চাটির যে ছবি আছে সেটা নিয়ে আসবেন কিন্তু ফর্মটা আমি ফিল আপ করতে পারবো না এটা আপনাকেই করতে হবে হ্যাঁ আমি বোল বলে দিতে পারবো আপনি নিয়ে আসুন আপনি কি বাচ্চার বাড়ির লোক এইভাবে তো ভর্তি নিতে পারবো না আপনাকে বাড়ির লোকদের নিয়ে আসতে হবে বাচ্চাটার খুবই ক্রিটিকাল অবস্থা আমি ভর্তি নিয়ে নেব কিন্তু অবশ্যই বাড়ির গার্জেনকে আনতে হবে ঠিক আছে আপনি ফর্মটা ফিল আপ করুন নামের নামের জায়গায় বাচ্চার নামটা লিখুন না টাকাটা টাকাটা আপনাকে এখন লিখতে হবে না আপনার বাচ্চার যেহেতু খুবই খারাপ অবস্থা এক্ষুনি না অপারেশন করলে বাচ্চার কিছু একটা হয়ে যেতে পারে আপনাকে টাকার অ্যামাউন্ট পরে বলা হবে হ্যাঁ আপনি এখন ভর্তি অনুযায়ী আপনি এখন দশ হাজার টাকা জমা করুন দেখুন এইভাবে তো হয় না আমাদের এখানে সম্পূর্ণ টাকাটাই ফার্স্টে জমা করতে হয় বাচ্চার খুবই খারাপ অবস্থা আপনার কথা অনুযায়ী নিয়ে নিচ্ছি কিন্তু টাকাটা আপনাকে খুব তাড়াতাড়ি জমা করতে হবে ঠিক আছে আপনি আপনি